আমার নিজের ব্যবসার বিকাশে সংবাদমাধ্যম যে সাহায্য করেছে বলতে গেলে এখানকার যে লোকাল সংবাদপত্র রয়েছে অর্থাৎ টি ভি নাইন বাংলা যেটা পূর্ব বর্ধমান জেলার একটা মোক্ষম স্থানীয় যে খবরা খবরের যে প্রোগ্রাম সেখানেই হচ্ছে আর্থিক বর্ধমানের পূর্ব বর্ধমানের আর্থিক সংকট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংকটের খবরা খবর সম্প্রচার করা হয় এবং কিন্তু এই সংবাদপত্রের মাধ্যমেই হয়তো আমার নিজের ব্যবসার বিকাশ ঘটাতে পেরেছি এবং তার থেকেও বড়ো কথা যে কৃষক এবং ক্ষুদ্র শিল্পকে যে আর্থিক পরামর্শ দেওয়ার যে প্রোগ্রাম সেটা ওই চ্যানেলেই হয়ে থাকে অর্থাৎ কৃষক এবং ক্ষুদ্র শিল্পরা কী করলে তাদের হয়তো এই শিল্পটাকে আরো বড়ো করতে পারবে এবং সেখানে হাজার হাজার মানুষকে আরও নিযুক্ত করে তার নিজের আর্থিক উন্নতি করতে পারবে সেই জিনিসগুলোই যে প্রোগ্রামের মাধ্যমে দেখানো হয় এবং এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুরু হয় যে আর আরও কত কি জিনিস রয়েছে যেগুলোকে না করলে হয়ত ভালো থাকতে পারে এবং তাদের ব্যবসায়িক উন্নতি করতে পারবে সেইগুলো এই টি ভি নাইন বাংলার যে পোগ্রামগুলি সেখানে দেখানো হয়